পশ্চিমবঙ্গের জীবনধারাকে রূপদানকারী প্রধান সাংস্কৃতিক প্রভাব একেকটা ধর্মের একেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারা সেইভাবেই তাদের পালন তারা পালন করে এবং আমাদের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমি প্রথমে সবার আগে বলতে চাই কবিগুরু রবীন্দ্রনাথের কথা যার জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ আমরা উদযাপন করি এবং যেখানে কবিগুরুকে খুবই ভালোভাবে কখনও তার কব তাঁর লেখা কবিতা বা রবীন্দ্রসঙ্গীত এই এই যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে যে আমরা তাঁকে আমরা অমর করে রাখি এইটা একটা সাংস্কৃতিক আমাদের অনুষ্ঠানের মধ্যে পড়ে তাছাড়া কাজী নজরুল ইসলাম যাকে আমরা বিদ্রোহী কবি বলে জানি সেই কাজী নজরুল ইসলামেও আমরা তাঁ তাঁকে স্মরণ করার জন্য আমরা কখনও কখনও নজরুল সন্ধ্যা আমরা আয়োজন করি এছা ত তাছাড়াও আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমি হোলি উৎসবটাকেও বিশেষ করে বলবো যে হোলি উৎসবটা বিপুল পরিমাণের মানুষ এই হোলি উৎসবটাকে পালন করে এবং এই হোলি উৎসবের একটা আমাদের একটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই পড়ে কেন এই হোলি উৎসবকে কেন্দ্র করে অনেক জায়গাতে অনেক অনেক কিছু অনুষ্ঠানও হয়